হ্যালো এই অনেক দিন পর দেখা হলো হ্যাঁ হ্যাঁ ভালো আছি রোজ রোজ আসিস না কি রোজ রোজ আসিস না কি ও আর বলিস না আমারও রোজ রোজ আসতে হয় আর এসেও বা এর এখানে বসলেও শুধু খালি রাজনীতি নিয়ে সব সময় আলোচনা হয় হুম হুম বাচ্চাদেরকে নিয়ে যে পার্কে এসে যে তাদেরকে নিয়ে একটু ফ্রি মাইন্ডে খেলা করবে তারা সব কিছু করবে খালি সব জায়গায় শুধু রাজনীতি রাজনীতি নিয়েই সবাই ব্যস্ত আছে সেই তো হ্যাঁ প্রায় মাঝেমধ্যেই বললে চলে মাঝেমধ্যেই আসতে হয় তারপর বল এখন আপাতত কিছুই করি না এখন বাচ্চাদেরকে সামলাই আর সংসার সামলাই তুই কী করিস এখন ও ইস্কুলের দিনগুলো কত ভালো ছিল বল তাই না একদম খুব মিস করি হুম এখন রাজনীতি এসে সব কিছু যেন ওলট পালট হয়ে গেল আগে মন হলে কোথাও না কোথায় চলে যেতাম আচ্ছা ঠিক আছে শোন না বাচ্চা দুষ্টুমি কচ্ছে হ্যাঁ পরে কথা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে